টাইমে বাড়ি পৌঁছাতে পারবো তো আগে যে রাস্তাটা দেখেছিলাম ওই রাস্তার দিকে এলে মনে হয় ভালো হতো হয়তো সময় লাগত কিন্তু এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম আর এ তো দেখছি বাড়ি পৌঁছানার এখন তো যাবে না এত ট্রাফিক জ্যাম হয়ে আছে না আর সে আগে যে গলিগুলো ছিল আমি আপনাকে বললাম এই গলি দিকে চলুন আপনি তো গেলেন না ওই জন্যে এরকম অবস্থা হয়েছে আপনি যদি আমার কথাটা শুনতেন তাহলে তো এরকম হতো না আপনি বললেন না দিদি ওইদিকে যাওয়া যাবে না ওদিকে রাস্তা খারাপ কিন্তু রাস্তা খারাপ হোক আস্তে আস্তে চলে এলে হয়তো আমি বাড়িটা পৌঁছে যেতাম কিন্তু এখন তো দেখছি আমাকে আরও দু ঘন্টা দাঁড়াতে হবে বাড়িতে টাইমে না পৌঁছালে কি হবে কি বলবে তার ঠিক নেই বাড়িতে সব অপেক্ষা করছে টাইমে তো পৌঁছাতে হবে আর এত এখন ইদানিং দেখছি এত ট্রাফিক এত জ্যাম হচ্ছে না প্রচুর ঠিক আছে দেখা যাক কত সময় লাগে